আমি প্রধানত রজনীগন্ধা সন্ধ্যামালতি সূর্যমুখী এবং এছাড়া রয়েছে গোলাপ এই ধরনের বা জবা গাছ এই ধরনের ফুল গাছ আমি লাগাতে খুবই পছন্দ করি কারণ এই ধরনের ফুল গাছগুলো আমি আমার প্রয়োজনমত পুজোর কাজেও ব্যবহার করতে পারি এবং আমার ঘর সাজানো এবং ওখানে বাড়ির সামনে যে উঠোনটা রয়েছে সেইখানে সুগন্ধকর রাখতেও এই ফুল গাছগুলো সাহায্য করে এছাড়া জবা ফুল আমি কালী পুজোতে ব্যবহার করতে পারি এছাড়া ফলের ক্ষেত্রে দেখতে গেলে আমি প্রধানত আম লিচু এবং কাঁঠাল এবং পেয়ারা এই ধরনের গাছগুলো বেশি লাগাই কারণ এইগুলোর যখন সিজিন আছে তখন আমি আমার এই ফল গাছ থেকেই ফল পেয়ে যাই বাড়তি আমাকে বাজার থেকে আম বা পেয়ারা বা কুল কিনে আনতে হয় না এবং এই ফুল ফলগুলো আমি প্রয়োজন মত নিজেও খাই আমার বাড়ির লোককেও দিতে পারি এবং কোনো পূজা অর্চনাতেও যদি দরকার হয় সেইক্ষেত্রেও আমি এই ফলগুলি লাগা এই ফলগুলি ব্যবহার করতে পারি এছাড়া গাছপালার ক্ষেত্রে আমি দু বড় বড় যেই গাছগুলো পটাশ গাছ বা অন্যান্য গাছ যেগুলো ছাওয়া দেবে আমার ছোট ছোট গাছগুলোকে ওই ধরনের বড় বড় গাছ আমি আমার বাগানের মাঝে লাগাতে পছন্দ করি এছাড়া সবজির ক্ষেত্রে আমি সবজির ক্ষেত্রে আমি লাউ কুমড়ো এছাড়াও কোফি এই ধরনের সবজিগুলো লাগাতে বেশি পছন্দ করি কারণ এই ধরনের সবজিগুলো যদি আমি লাগাই সেইগুলো আমি বিক্রিও করতে পারি বাজারে এবং আমি নিজের বাড়ির রান্নার কাজেতেও ব্যবহার করতে পারি ওই ধরনের সবজিগুলোকে এর জন্য আমাকে বাড়তি কোনো টাকা খরচ করতেও হয় না এবং এই ধরনের সবজিগুলো আমি যদি বাজারে বিক্রি করি সেই টাকা দিয়ে আমি আমার সংসারের খরচও চালাতে পারি এবং নতুন করে আরও সবজি কিনে বা সবজি বীজ কিনে এনে আরও নতুন করে চাষ করতে পারি এবং নানা ধরনের কীটনাশক কেনার পয়সাও এই ফল বা এই সবজি বিক্রি করে আমি পেতে পারি তাই এই ধরনের ফল ফুল বা গাছপালা বা সবজি আমি লাগাতে চাই